আমার ভ্ৰমণের জন্য দুটো জায়গাই বেশি ভালো লাগে এক সমুদ্র বেশি তো সমুদ্রর জায়গাটাই বেশি ভালো লাগে এক সমুদ্র আর দুই হচ্ছে পাহাড়ে কারণ সমুদ্রে যেমন আমি পুরীতে গিয়েছিলাম পুরীতে আমার খুবই ভালো লেগেছে কারণ ওখানে সমুদ্রের ঢেউটাই অন্য ধরনের ভালো লাগে ওখানের মধ্যে ধরো সু সন্ধেবেলার দিকে গিয়ে বিচে বসে থাকা সু লোক অনেক অনেক অনেক কিছু দেখা যায় যেমন অনেক মার্কেট এখন যেমন সমুদ্রের ধারে ধারে মার্কেটগুলো আছে সেগুলো ঘোরা যায় তার মধ্যে সমুদ্রের মাছ দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে ওখানে এখানে যেটা আমরা পাই না সেটা সুমুদ্রের ওখানে গেলে আমরা জিনিসটা দেখতে পাই সে জন্য সমুদ্র জায়গাটা তো খুবই ভালো লাগে পাহাড়ে গেতে গেলে ধরুন দার্জিলিংয়ে যেতে গেলে দার্জিলিংয়ের ওঠার পথটা যেমন খুব সুন্দর গাড়ি করে যে ওঠা সিনটা ওটা খুব ভালো লাগে গাড়ি করে যখন আমরা দার্জিলিংয়ে উঠি তখন ওই রাস্তাটাই খুব ভালো লাগে হয়তো ভয় লাগে কিন্তু তাতেও খুব একটা মানে আবেগ টাইপের একটা জিনিস আছে যেটা দেখতে খুব সুন্দর্য তার মধ্যে দার্জিলিংয়ে ওই চা বাগানটা বা পাহাড়ে পাহাড়ে বন জঙ্গল যে দূরে দূরে দেখা যায় পাহাড়টাও খুব সুন্দরই লাগে খারাপ লাগে না কিন্তু সমুদ্রটাও খারাপ না খুবই ভালো জায়গা লাগে আমার এবং সমুদ্র পাহাড় দুটোতেই মানুষের একটা মানে টান টাইপের জিনিস আছে যেটাকে মানে ওটা বার বার গেলেও জায়গাটা পুরোনো হয় না পাহাড় বলো আর সমুদ্রর জায়গাই বলো